উন্নত প্রযুক্তির কারণে আমার জীবনে তো বহু কিছু বদলেছে তার কারণ হল যে আগে বিনোদন পাওয়ার জন্য প্রথম কথা থিয়েটারে যেতে হতো বা যেখানে নাটকের মহড়ায় যেতে হতো কিংবা হয়তো ওই সবকিছু না পেয়ে গেলে হয়তো দেখা যেত যে খেলার মাঠে গিয়ে সেখানে কষ্ট করে বসে থেকে খেলা দেখতে হতো কিন্তু এখন কী হয়েছে যে ফোনে ভিডিও তো সবাই দেখতেই পাচ্ছে তাই সেই ফোনের মাধ্যমে সেই সবকিছু বিনোদন ঘরে বসেই সবকিছু দেখতে পাওয়া যায় আর এখন তো মানুষ ফোনে তো মানে ফোন ছাড়া তো মানে মানুষ তো চলতেই পারে না এখন ফোনই মানুষের কাছে জীবন বললেই হয় কারণ মানুষের কাছে ফোন সেই ফোনের মাধ্যমে সে সবকিছু ভিডিও দেখতে পায় বিনোদনের ভিডিও খেলার ভিডিও সবকিছুই এমনকি জাদু নাটক কোনও গল্প বা সবকিছুই ফোন থেকেই পাওয়া যায় আর মানুষ তো ফোনে গানও শোনে আর এইটা আগে এতটা উন্নত ছিল না কিন্তু এখন কী হয়েছে সময়ের সঙ্গে উন্নত প্রযুক্তি ব্যবস্থার সাহায্যে মানুষ এখন অনেক কিছুই বদলে ফেলেছে আর এটা আগে কেমন ছিল হয়তো পুরোটা না বলতে পারলেও খানিকটা নিশ্চয়ই বলব যে আগে এটা এরকম এত উন্নতি ছিল না কিন্তু যখন থেকে এই উন্নত প্রযুক্তির কারণে মানুষের হাতে ফোন চলে এসেছে তখন থেকেই আরও সময়টা যেন আরও উন্নতি হচ্ছে তবে এই সবকিছুই উন্নত প্রযুক্তির কারণের জন্যই কিন্তু সেই জন্য আমি বলব যে আগে যে মানুষ যতটা কষ্ট করে বিনোদনের সুযোগ পেত এখন খুব অল্প সময়ে আর ঘরে বসে থেকেই সেই সব বিনোদন মানুষ করতে পারে তার একটাই কারণ হল ফোন যদি কারও কাছে থাকে সেই ফোনের মাধ্যমেই সে সবকিছু বিনোদন পেয়ে যায় মন খারাপ হলে গান শুনেও মন ভরে যায় আর ফোনে তো ভিডিও দেখে বা খেলা দেখেও মানুষ এখন সবকিছু বিনোদন মোটামুটি ফোনের মাধ্যমেই মানুষ ঘরে বসে বসেই সবকিছু বিনোদন ফোনের মাধ্যমেই পেয়ে যাচ্ছে